আমাদের যেহেতু পুরুলিয়া জেলা এবং পুরুলিয়া জেলা খুব ছোটো একটা শহর এখানে বিভিন্ন পাড়াতে বিভিন্ন ভাবে পুজো উৎসব অনুষ্ঠিত হয় আগেকার আগে যেখানে যেভাবে অনুষ্ঠান করা হত এখন তার থেকে তুলনামূলকভাবে অনেক বেশি ভালোভাবে উৎসব অনুষ্ঠান পালন করা হয় দুর্গাপূজা দুর্গাপূজা তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এছাড়াও বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আর টুসু ভাদু এগুলোও চলছে টুসু পরবে যেমন আগে মানুষ বাড়িতেই থাকত পিঠে পার্বণ পিঠে পৌষ পার্বণ পিঠে পুলি এসব তৈরি করত কিন্তু এখন কাঁসাই নদীতে গিয়ে সেখানে মেলা ও অনুষ্ঠান ভাবে হয় বিভিন্ন যারা গ্রামগঞ্জ থেকে আসে তারাও সেই মেলা দেখতে মানে আকর্ষিত হয় এইভাবেই আমাদের পুরুলিয়া জেলা আগেকার আগে যেরকম ছিল এখন বিভিন্ন উন্নত হয়েছে এবং এইখানে মানুষের আকর্ষণটাও বেড়েছে বিভিন্ন গ্রাম থেকেও মানুষ আসে এখানে পুজো দেখতে একদিনের জন্য হলেও মানুষ এখানে আসে